পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান বিনোদ বিনোদনমূলক কার্যকলাপ এবং যেরকম এখানে ছেলেরা বাচ্চা ছেলেরা বিকেলে খেলার মাঠে খেলতে যায় সিনেমা দেখতে যায় পার্কে কাছাকাছি পার্কগুলোর মধ্যে ঘুরতে যায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনেক জায়গা আছে সাধারণ মঞ্চ আছে যেখানে অনেক কিছু মাঝেমধ্যে থিয়েটার শুরু হয় এখানে অনেক খেলার মাঠগুলো আছে আপনা আর কাছাকাছি সিনেমার কাছাকাছি সিনেমা হল আছে দুটো তিনটে এখানে খেলার মাঠ আছে অনেকগুলো পার্ক আছে যেই পার্ক পার্কে গিয়ে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করতে যায় অনেক পরিবার নিয়ে ঘুরতে যায় সবাই মিলে আনন্দ করে যেমন এখানে চন্দ্রকেতু পার্ক আছে ফাঁসিডাঙা আছে এখানে আমাদের একটা অস্তল আছে নানক অস্তল এখানে সাধারণভাবে সেখানে গিয়ে মন অনেক মন শান্তি করার জায়গা আছে অনেক মন্দির আছে স্বাভাবিকভাবে এইসব জায়গাগুলোই আমাদের ঘুরতে খুব যেতে ভালো লাগে এখানে অনেক পার্কে টাকা নেয় না বিনামূল্যেই অনেক জায়গায় ঘুরতে যেতে পারি আমরা কিছু কিছু জায়গায় টাকা নিয়েই প্রবেশ করতে হয়